আমি যখন আসানসোল থেকে দীঘার পথে একটি বাসে ভ্রমণ করি সেই যাত্রীবাহী বাসে চালকের আসনের ঠিক অপর প্রান্তে বসার জায়গায় স্টোরেজের উপরে এবং কেরিয়ারের মধ্যেও ব্যাগ রাখবার বা কোনোরকম কোনো জিনিসকে সঠিকভাবে পরিবহন করবার মতোনও সেখানে জায়গা ছিলো না অনেক কষ্টে সেখানে গুঁতোগুঁতি করে জিনিসপত্র রাখা এবং আমার সবথেকে প্রিয় আসন হচ্ছে জানলার ধার সেই জায়গাটি ছেড়ে ওঠার তো কোনো প্রশ্নই ওঠে না আর ভাগ্যক্রমে আমি সেই জায়গাটিই পেয়েছিলাম একটি পেট্রোল পাম্পে বাসটি থামে এবং একটি নতুন ধারণার অনুভূতি বলবো না পুরনো ধারণাই বাসটি ডিজেলে চলে মারাত্মক ভিড়ের মধ্যে দিয়েও সেখানে পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরিয়ে কোনোরকমে সেখান থেকে বেরিয়ে সেই যাত্রীবাহী বাসে চাপাচাপির মধ্যেও দীঘার পথে ভ্রমণ করেছি